আমাদের অঞ্চলে নিজস্ব একটি শিল্প আছে যেমন কুটির শিল্প সেই বিষয়ে বলতে গেলে এখানে লোক বাঁশ দিয়ে নানা জিনিস বানিয়ে থাকে যেমন ফুলদানি থেকে শুরু করে চুলের ক্লিপ নানারকম আসবাবপত্র কুলো ডালি খাচি ডোল নানারকম মাছ ধরার যন্ত্র যেমন ঢোকসা পলো ইত্যাদি